নমস্কার দাদা আপনি কি মিন নমস্কার আপনি কি মিন্টু পাত্র অটো চালক বলছেন বলছি আমি আপনার নম্বরটা এই বোলপুর স্টেশনে পেলাম তো বলছি এখানে শান্তিনিকেতনে যে ফটোগ্রাফির ওই অনুষ্ঠানটা হচ্ছে তো আপনি কি আমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারেন ওই অনুষ্ঠানটা মানে আমরা হ্যাঁ মান আমরা আজকে নেমেছি স্টেশনে আচ্ছা আচ্ছা

হ্যাঁ হ্যাঁ আমরা বোলপুর স্টেশনে আছি দুজন আছি আমি আর আমার বন্ধু তো পনেরোটা থেকে কুড়ি মিনিট দেরি হবে তাই তো তো কত কী ভাড়া নেবেন কত পো চারশো একটু বেশিই বলছেন দাদা একটু কম করুন হুম হুম

সে তো বুঝতেই পারছি দাদা দেখুন না আমরাও তো এত দূর থেকে আসছি আমাদেরও তো খরচা আছে একটু কম করলে ভালো হত বেশি না পঞ্চাশ টাকা কম করুন আপনি সাড়ে তিনশো নিন হুম আর বেশি তো বলছি না পঞ্চাশ টাকা কম করতে বলছি আচ্ছা তাই হোক তাহলে সাড়ে তিনশোই দেব

ঠিক আছে আপনি তাহলে এই নম্বরটাই হ্যাঁ হ্যাঁ এই নাম্বারটাই কল করবেন